আমি আমার এলাকায় নানান ধরনের মাছ ধরে থাকি যেমন রুই কাতলা পোনা কই মাগুর গ্রাস কার্প মৃগেল প্রভৃতি নানান ধরনের মাছ ধরে থাকি আমি তো আমি সবচেয়ে যে মাছগুলি ধরতে বেশি পছন্দ করি তার মধ্যে হল রুই কাতলা আর সাইপ্রিনাস মাছ কারণ এই এইসব মাছগুলি আমাকে খুব ভালো লাগে ধরতে এবং রান্না করে খেতেও আমাকে দারুন লাগে এবং শুধু আমি নয় আমার পরিবারের বাবা মা এমনকি দাদা বৌদি সবাই মিলে এই ধরনের মাছ খেতে খুব ভালোবাসি আর এই মাছগুলির দাম বাজারে তো আর সব দিন একই হয় না যেদিন যেমন সেরকম দাম হয় যেমন রুই মাছের দাম আমি তো প্রায় দুশো টাকা কেজি করে কিনে থাকি বাজার থেকে আর কাতলা মাছের দাম ওই কাছাকাছি একই প্রায় একশো নব্বই একশো আশি এরকম দাম হয়ে থাকে আর মৃগেল মাছের দাম তো এমনিতেই কম তাই ওটা দেড়শো টাকা করে কেজি কিনে থাকি তবে আমি বেশিরভাগই মাছ সব বাজারে গিয়েই আমি প্রথমত আমি প্রথম রুই মাছের খোঁজ করি কারণ রুই মাছ আমার পছন্দের মাছ আর আমি রুই মাছ খেতেও ভালোবাসি এবং আমার পরিবারের সবাই রুই মাছকেই বেশি পছন্দ করি তাই সেই রুই মাছের দাম দুশো টাকা কেজি সত্ত্বেও আমি বাজারে গিয়ে রুই মাছই কিনি কারণ আমাদের বাড়ির সবাই রুই মাছ খেতে পছন্দ করে এবং কি আমিও রুই মাছ খেতে পছন্দ করি তাই রুই মাছ দুশো কেন দুশো টাকার বেশিও হলেও আমি রুই মাছই বাজার থেকে কিনি